আমার জানা পাঁচটা তারিখ হল ছেষট্টি হাজার ছয়শত ছত্রিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত ছিয়ানব্বই সাত লক্ষ তেষট্টি হাজার চারশত পঁয়ত্রিশ অষ্টআশি হাজার আটশত ঊননব্বই এবং পঁয়তাল্লিশ হাজার নয়শত তিরানব্বই